মাল্চ বা প্রচ্ছাদন পদ্ধতি হলো কৃষিক্ষেত্রে একটি উদ্ভাবনী পদ্ধতি এর মধ্যে দ্বারা আমরা ভূমির উর্বরা শক্তি বৃদ্ধি করতে পারি জলধারণ ক্ষমতা এবং জলের ব্যবহার কমাতে পারি জলধারণ ক্ষমতা বাড়াতে পারি সারের অপচয় রোধ করতে পারি এবং এর ফলে আগাছা দমনের খরচ অনেক অংশে কমিয়ে আনা সম্ভব সঙ্গে সাথী ফসল ব্যবহার বা উৎপাদনের ক্ষেত্রে এটি সথা সহায়ক হয়ে উঠতে পারে মালচিং বা মাল্চ পদ্ধতি বা প্রচ্ছাদন পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন ফসলের উৎপাদনকে বাড়িয়ে তুলতে পারি এবং ভূমির সাথে সংলগ্ন ফসলের পচনকে রোধ করতে পারি